হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হুম বলুন হ্যাঁ বলুন সমলেশ্বরী মন্দির যেটা ওই সমলেশ্বরী বিখ্যাত মন্দির ও আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ঠিক আছে পেট্রোল পাম্পের পাশে ওখান দেখুন সোজা একটা রাস্তা চলে গিয়েছে ওখান থেকে তিন কিলোমিটার চলে যান গেলেন দেখবেন একটা চৌরাস্তা পড়বে চৌরাস্তা থেকে বাঁদিক নিয়ে নেবেন বাঁদিকে গিয়ে এক কিলোমিটার যাওয়ার পরে দেখবেন একটা ওই সব বাঁদিকে যাওয়ার পরে এক কিলোমিটার পরেই দেকবেন একটা প্রসাদ দোকান আছে ওখান থেকে পোসাদ কিনে নিয়ে সমলেশ্বর মন্দিরে পূজা দেবেন কেননা আগে কোনো বা পরে কোনো প্রসাদ দোকান নেই হ্যাঁ বলছি যে আপনি যে লিখে নিন তাহলে লিখে নিন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে তিন কিলোমিটার চলে যাবেন গিয়ে বাঁদিক নিয়ে নেবেন বাঁদিকে এক কিলোমিটার গেলে দেখবেন বাঁদিকে একটা প্রসাদ দোকান আছে সেই প্রসাদ ওখান থেকে নিয়ে সমলেশ্বর মন্দির সামনে আছে ওখানে পুজো দেবেন কেননা আগে বা পরে কোনো সোম মানে প্রসাদ দোকান নেই ঠিক আছে আর মন্দির সকাল সাতটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে চারটের পরে পূজা নেবে না